হ্যাঁ কে ও আচ্ছা কে বলছো ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ বলো কী বই লাগবে বলো দেখি আচ্ছা আচ্ছা কিন্তু হারু মানে ব্যাপার হচ্ছে আমার লাইব্রেরিতে হচ্ছে মানে সব ধরণের বই তুমি পাবে কিন্তু এই প্রোজেক্ট বই তো আমাদের লাইব্রেরিতে নেই আর তুমি অন্য কোনো যদি গল্পের বই চাও সেটা আমি দিতে পারবো কিন্তু এই প্রোজেক্ট সংক্রান্ত কোনো বই আমি তোমাকে দিতে পারবো না এই বিষয়ে মনে হচ্ছে আমি তোমাকে সেরকম কোনো সাহায্য করতে পারবো না বুঝলে বললে তো হবে না কিন্তু লাইব্রেরিতে তো লাইব্রেরিতে তো প্রোজেক্ট সংক্রান্ত কোনো বই নেইই তুমি এমনি অন্য কোনো বই চাও আমি দিয়ে দিতে পারবো তোমার কোনো গল্পের বই বা আরও কোনো কবিতার বই কোনো নাটকের বই

কিন্তু আমাদের কাছে সত্যি বলতে সত্যিই ওই রকম কোনো বই নেই মানে ওই বইটা কেন কোনো প্রোজেক্ট সংক্রান্ত কোনো বইই নেই আর এমন কি আমাদের তো সেরকমভাবে কোনো কিছু মানে স্কুলে পড়ার জন্য যে বইগুলো লাগে না ওই রকম কোনো বই কিন্তু লাইব্রেরিতে নেই এমনি যা বললাম এমনি তুমি গল্পের বই গদ্যের বই কোনো ব্যায়ামের বই বা যাই হোক তুমি এখানে পড়তেও পারো বা ঘরে নিয়ে যেয়েও পড়তে পারো সেটা অসুবিধে নেই কিন্তু ওই রকম মানে স্কুলে পড়ার জন্য যেই সব বইগুলো লাগে ওই সব বই তুমি খুব কমই পাবে আমাদের লাইব্রেরি থেকে বুঝতে পারছো এবার ব্যাপার হচ্ছে হ্যাঁ বলো ওটা আমি বলতে পারবো না যে ওটা পড়ে হবে কি না কারণ ধরো ওটা তো আমার সাবজেক্ট নয় এবার ব্যাপার হচ্ছে তোমরা এক কাজ করো তোমরা একটু হেড স্যারের সাথে কথা বলো আর আমিও স্যারের সাথে কথা বলছি দিয়ে চেষ্টা করছি তোমাদের এই স্কুলে যেই সব বইগুলো পড়ানো হয় ওই সংক্রান্ত বই আমি কিছু লাইব্রেরিতে আনার জন্য চেষ্টা করছি বুঝলে হ্যাঁ তোমরা শুধু তুমি না তোমরা কয়েকজন স্টুডেন্ট মিলে যেও আর আমিও স্যারের সাথে একবার কথা বলছি দিয়ে চেষ্টা করছি ঠিক আছে ঠিক আছে রাখছি হুম হুম